লেখার সময়ে অনুপ্রাণিত এবং মনোযোগী থাকার জন্য আমি নিজের মনকে অবশ্যই স্থির করে লিখতে বসি তার কারণ মানসিক দিক থেকে মন স্থির না থাকলে লেখার ধরণ অনেক পরিবর্তন আসে আমি বাংলা লেখার ক্ষেত্রে অবশ্যই মাত্রার দিকে খুব বেশি গুরুত্ব দিই কারণ মাত্রা এবং লেখা সরলরেখার মধ্যে না এলে দেখতে সত্যিই খারাপ লাগে তাই মাত্রা যেন সঠিক হয় তাই মাত্রার দিকে আমি গুরুত্ব দিই এছাড়া আমি প্রতিদিন ডায়েরি লিখে থাকি ডায়েরি লেখা আমার একটি প্রতিদিন নিত্য অভ্যাসের মধ্যে পড়ে বাইরে মানুষের প্রতিদিনের দৈনন্দিন জীবনের কার্যকলাপ লিখে রাখার ক্ষেত্রে একটি খুব উপযোগী তাই আমি প্রতিদিন ডায়েরি লিখি এছাড়াও প্রতিদিন যদি কোনো মানুষ লেখার অভ্যাস করে অবশ্যই তার লেখা সুন্দর হবে হাতের লেখা সুন্দর করার জন্য প্রতিদিন সকালবেলায় লেখা উচিত